ভারতের খুব বিশিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য বলতে বোঝায় একতা বা আমরা মিলেমিশে একসাথে থাকি এটা একটা আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে আর বিশ্বাসগুলি হল আমরা বিশ্বাস করি ভগবানকে ভগবানকে বিশ্বাস করি এ কারণে আমরা বাঙালি হয়ে ভগবানকে বিশ্বাস করি সেরকম অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা ভারতে রয়েছেন তারা তাদের পূজনীয় যে সব ব্যক্তি যারা পূজনীয়টা খুব বিশ্বাস করেন এর ফলে কী হয়েছে যারা ভগবান বা মুসলিম সম্পদায় আল্লা বা খ্রিস্ট গুরুনানক তারা তা রয়েছে তাদেরকে সাহায্য করার জন্য তাদের বিপদ থেকে রক্ষা করার জন্য এই বিশ্বাসগুলো তাদের মধ্যে সব সময় রয়েছে ভারত ছাড়া অন্যান্য জায়গায় কীভাবে এটা হয় আমার তা জানা নেই কিন্তু আলাদা বলতে পারি যে ভারতে যেসব মানুষ রয়েছে তারা দেব দেবী ভগবান তাদের পূজনীয় যারাই রয়েছে তাদের উপর অনেক বিশ্বাস করি করে অন্যান্য জায়গায় কেমন সেটা হয় আমার তা জানা নেই কিন্তু আমি যেহেতু ভারতে থাকি এবং ভারত পশ্চিমবঙ্গ আমাদের এখানে সবাই এই সমস্ত জিনিসের উপর বিশ্বাস করে আর আরো বিশ্বাস করে যে ভগবান যখন রয়েছে আমাদের কখনো কোনো কিছু খারাপ হবে না আর কখনোই খারাপ হতে পারে না এই বিশ্বাসটা অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু আমাদের এখানে সেটা পাওয়া যায় এজন্য অনেকের মনোবল বাড়ে এর ফলে অনেক কাজ ভালো হয় হয়তো এটাই আমি বলতে চাই